আমি এক সপ্তাহ আগে অনলাইনের মাধ্যমে একটি উপন্যাস অর্ডার করেছিলাম এবং সেই উপন্যাসটি আমার কাছে এসে পৌঁছেছে সেই বইটির নাম হলো আয়নার মধ্যে একা লিখেছেন বুদ্ধদেব বসু বইটি খুবই ভালো এবং এইটি পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং বইটি অর্ডার দেবার পর ঠিক তত দিনের মধ্যে এটা পৌঁছানোর কথা ছিল ঠিক তার আগেই মানে তার আগের দিনই এসে পৌঁছেছে সেই জন্য আমার খুব ভালো লেগেছে